হ্যাঁ আমি গান শুনতে পছন্দ করি আমি সব রকমের গান শুনতে বেশি পছন্দ করি কিন্তু আমার সবথেকে ভালো লাগে যে গানগুলো সেগুলো হচ্ছে একটু হালকা সাউন্ড হবে যেগুলো শুনলে মনে হবে যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে এরকম গান ভালো লাগে আবার কখনো কখনো খুব ডিজে মানে আমার খুব জোর সাউন্ডের যে গানগুলো হয় সেগুলো শুনতে ভাল লাগে অ্যাকচুয়ালি ওগুলো আমার মনের উপরে থাকে যে আমার মন কখন কীরকম চাইবে গান সেই রকম অনুযায়ী আমি গান শুনি কখনো লো সাউন্ডের গান শুনতে ইচ্ছা করে তো কখনো হাই ভলিউমের গান শুনতে ইচ্ছা করে তো এটা সব সময় নিজের মনের উপরে থাকে আর আমার সবথেকে ভালো লাগে শ্রেয়া ঘোষালের গান কারণ ওনার যে গানগুলো হয় সেই গানগুলো আমার সত্যি খুব ভালো লাগে ওনার যে গলার ভয়েসটা না ওই ভয়েসটাই অ্যাকচুয়ালি মানে কি বলবো একদম মুগ্ধকর ব্যাপার একটা থাকে ওর গলার ভয়েসটাতে তো ওই জন্য ওনার গলাটা আমার খুব ভালো লাগে স্থানীয় সঙ্গীত সেরকম বলতে এখানে কিছু নেই হ্যাঁ ওই মাঝে মাধ্যে অনুষ্ঠান টনুস্থান হলে এখানে সবাই আসে এসে একটু গান টান করে আর কি যারা এখন সেলিব্রেটি হয়েছে তারা সব আসে এসে গান টান একটু একটু করে তো আমার কাছে গান হলো একটা এমন জিনিস যে জিনিসটাকে মানুষ থাকলে অনেক কিছু ভুলে যায় মানে ধরো অনেক চিন্তায় ভুগছে কিন্তু সে একটা গান শুনে সেরকম যদি একটা গান হয় সেই সেই কিন্তু সেই গানটা শুনেই অনেকটা রিল্যাক্স ফিল করবে অনেকটা সে ভালো নিজেকে ভাববে তো এই জন্য গান আমার যখন প্রচুর চাপ হয়ে যায় আমি কিন্তু তখন এই রকমভাবেই কাটাই